আমার এখানের পর্যটন স্পট বা পর্যটন স্পটের উন্নয়ন বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আরও জগদীস চন্দ্র বোসের যে বোটানিকাল গার্ডেন রয়েছে সেই যে গার্ডেনের পুকুর টুকুরগুলো রয়েছে সেগুলি খুবই শ্যাওলা যুক্ত হয়ে হয়ে গেছে সেগুলো একটু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যাতে মানে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল ঠুল যাতে সুন্দর হয় সেরকম কিছু একটা ব্যবস্থা করা যেতেই পারে আর ট্যুরিজম স্পটের মধ্যে হুগলি ব্রিজটা রাত্রেরবেলা লাইটগুলো যদি আরেকটু সুন্দর করে লাগানো যায় তাহলে সেটা হয়তো দেখতে আরও সুন্দর হতে পারে এছাড়াও বাচ্চাদের যে টোনিল্যান্ড প্লেজনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে যাতে আরেকটু সুন্দর করে একটু বড়ো সর বড়ো করে খোলামেলাভাবে করলে যাতে অনেক বাচ্চা একসাথে খেলা করতে পারে সেই জায়গাটাকেও একটু সুবিধা মতোন করলে সবারই সুবিধা হয় শরৎচন্দ্র কুঠি রয়েছে যেটা অনেক দিনের পুরনো কুঠি সেটা যদি আমরা যদি মনে করে তাহলে সেটা একটু রঙ টং করে আর একটু সুন্দর করে বোঝালে তাহলে সেটা ঐতিহাসিক জায়গার মতোনও হতে পারে এ সেখানকার সড়ক যোগাযোগটাও অনেকটাই খারাপ আর কি সেটাও যাতে আস্তে আস্তে যাতে ভালো করলে সুন্দর করলে যাতে সেটাতে সুবিধা হয়

যেটাও অনেক দিনের পুরনো হয়ে গেছে সেটাও যদি আরেকটু আলো বাড়িয়ে তার জায়গা ব্যবস্থাটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে সেটা পাবলিকের জন্য খুবই সুবিধা হবে এবং স্যানিটেশন সুবিধাটাও যাতে বাড়ানো হয় বা গার্ড বাড়ানো হয় তাহলে কী হবে অনেক যখন পুজোর সময় অনেকটাই ভিড় হয় প্রচণ্ড পরিমাণে সেই ভিড়ে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটাও যাতে ঠিক করা হয় এছাড়া হাওড়া যে রেলওয়ে স্টেশন রয়েছে যেটা সব সময় গমগম করে সেই জন্য সেই জায়গাটা আমি মনে করি সর্ব জায়গায় যদি চারিদিকে সিসি টি ভিটা যদি লাগানো যায় তাহলে সেই জায়গাগুলি রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবেই করা যেতে পারে এবং সাঁতরা গাছের ঝিল রয়েছে যার আশেপাশে প্রচণ্ড পরিমাণে আবর্জনা স্তুপ রয়েছে ময়লা হয়ে গেছে সেই সব জায়গাগুলো সেই জায়গাগুলোও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে তার চারপাশটাও হয়তো দেখতে অনেকটা সুন্দর হতে পারে